নিয়মিত এবং শক্তি বাড়ানো সাহায্য করে এমন কিছু আসনগুলি হল যা আমরা বাড়িতে বসেই করতে পারি যা আমাদের শরীরকে অনেকটাই সুস্থ রাখে যা আমাদের শরীরের মধ্যে অনেক রকম রোগ মুক্ত হয়ে থাকে যা বলতে গেলে আমরা যদি এক বুড়ো আঙ্গুলকে একটা নাকের ছিদ্রতে চেপে রাখি এবং একটা ছিদ্রের মধ্যে নিঃশ্বাস টানা এবং ছাড়া করি তার মধ্যে দেখতে গেলে যে আমাদের শরীরে নিঃশ্বাস প্রশ্বাস যে কতটা আছে না আছে সেটা আমরা বুঝতে পারি যা আমাদের পক্ষে অনেকটা সুন্দরও হয়ে থাকে আমাদের শরীরের এইসব জিনিসগুলো অনেকটা সুন্দরও হয়